আমি সাধারণত বড়দের কাছ থেকে শিখেছি বা দেখতাম বাড়ির আশেপাশে সব মাছ টাছ ধরতো একটু ছিপ দিয়ে কিংবা হুইল দিয়ে আশেপাশে দেখতাম সেই সব দেখে দেখে আর কি শিখেছি ছোটোবেলা থেকেই আমি ছোটোবেলা থেকেই মাছ ধরতে যাই না কারণ পুকুর দেখলে আমার খুবই ভয় পেতো ওই জন্য আমি ছোটোবেলা ম মোন থেকেই যাই না আর কিন্তু বড়ো হয়ে মাছ ধরাটা শিখলাম বড়দের কাছ থেকে বড়োরা দেখতাম ছিপ নিয়ে আটা নিয়ে অ সময় পিঁপড়ের ডিম নিয়ে দেখতাম পুকুর ধারে যেতে সেই দেখে দেখে আমিও জানতাম গিয়ে আর শিখেছি তাদের দেখা দেখে পাশপাশি থেকে তাদের কাছ থেকে শিখে নিয়েছি